হ্যালো হ্যাঁ এটা কি দাদাবৌদি রেস্টুরেন্ট বলছি আমাকে দুটো মটন বিরিয়ানি আর দুটো চিকেন চাপ একটুখানি আমি অর্ডার দিচ্ছি একটু পাঠিয়ে দেবেন হুম আমি অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি আর আমার লোকেশনটা যেখানে আসতে হবে সেটাও পাঠিয়ে দিচ্ছি আর যদি খুব ভালো হয় দুটো প্লেট আর দুটো চামচ দিয়ে পাঠাবেন কারণ আমি তো একটু ঘুরতে এসেছি আর এখানে কী জিনিসপত্র আছে তো আমি জানি না ওই জন্যই আমি আপনাদের এখানে খাবারটাও অর্ডার দিলাম আর দুটো প্লেট আর দুটো চামচ দিলে খুব ভালো হয় আর আমি আমার লোকেশনটা আপনার কাছে আপনার আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আর টাকাটাও পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে একটুখানি যদি তাড়াতাড়ি তিনটের মধ্যে পাঠিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ ঘরে বাচ্চা কাচ্চা আছে তো একটু খাওয়ারও একটা ব্যাপার আছে একটু থেমে